হ্যাঁ হ্যালো এটা কি ট্যুরিস্ট ট্রাভেল সেন্টার হ্যাঁ নমস্কার আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছিলাম তো আমি কিছুদিন পরেই মুকুটমণিপুর যাওয়ার একটা প্ল্যান প্ল্যান করছি তো সেখানে আমি ঘুরতে যেতে চাই তো তার জন্য আমি আপনাদের ট্রাভেল সেন্টার থেকে একটি গাড়ি বুক করে রাখতে চাই তো সেইটা আমি তথ্যগুলো দিচ্ছি আপনাকে আপনি বলুন যে কোন গাড়িটা ভালো হবে কত রেটের মধ্যে আছে সেই সব ভালো হবে কি না আর ট্যুরিস্ট গাইড ট্যুরিস্ট গাইড চাই একজন হ্যাঁ ট্যুর গাইড একজন চাই যে আমাদেরকে গাইড করে দেবে যে কোথায় গেলে ভালো হবে কোন দিকে দিকে গেলে ভালো হবে বা কত ক্ষণ পরে একটা জায়গা থেকে বেরিয়ে আসব সেইটা করলে ভালো হবে যেমন একটা ট্যুর গাইড থাকে আপনাদের সঙ্গে হ্যাঁ তো আমার পরিবারের সব লোকজন মিলে যাব তাই তো তো পরিবারে আমার মোট সদস্য আছে ন জন ঠিক আছে ন জন ও আপনার একজন ট্যুর গাইড এবং ড্রাইভার সব মিলিয়ে এগারো জন এগারো জনের জন্য কোন গাড়িটা ভালো হবে হ্যাঁ একটু কম খরচের মধ্যে আর কি আমাদের তো বেশি বাজেট নেই ধরুন মধ্যবিত্ত পরিবারের লোক তো অত বাজেট নেই কম বাজেটেই পরিবারের সঙ্গে যেইভাবে আনন্দ করা যায় সেই চেষ্টাই করছি আর কি হ্যাঁ তো মারুতি ইকোটা ভালো হবে তাই তো আচ্ছা ওটাতে এগারো জন ধরে যাবে আচ্ছা আপনি তাই বুকিং করে দিন কিন্তু আমার তারিখ হচ্ছে সামনের মাসের সতেরো তারিখ যাব হ্যাঁ সতেরো তারিখ যাব আপনি সকাল ছটার মধ্যে গাড়িটা যেন আমার ঠিকানায় পৌঁছে যায় হ্যাঁ আমার ঠিকানাটা আমি পাঠিয়ে দেবো আপনকে হোয়াটসঅ্যাপে আপনি দেখে নেবেন এবং আপনার ড্রাইভারকে দিয়ে দেবেন তো যেন সে সকাল ছটায় সেদিন সকাল ছটার মধ্যে পৌঁছে যায়

আর তাছাড়াও আপনাকে কিছু অগ্রিম দিতে হবে না কি বুকিং করার জন্য হ্যাঁ আচ্ছা অগ্রিমের জন্য কোনও চিন্তাভাবনা চিন্তা করতে হবে না আমি সেটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে অনলাইনে এই নাম্বারে আপনার অনলাইন আছে তো আচ্ছা আপনি আমি তাহলে আপনার এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি আর এই নাম্বারেই অনলাইনে টাকাটা পেমেন্ট করে দিচ্ছি অগ্রিম অগ্রিম পাঁচশো টাকা দিলেই হবে তো আচ্ছা আর টোটাল ভাড়া কত পড়বে চার হাজার টাকা তাই তো আচ্ছা তাহলে আমি আপনাকে অগ্রিম হিসাবে দু হাজার টাকা দিচ্ছি আর বাকিটা ট্যুর শেষ হওয়ার পরেই দেবো আচ্ছা আর ট্যুর গাইডে কত টাকা লাগবে হাজার টাকার মধ্যে হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে তা রাখছি সেদিন সকাল ছটার মধ্যে গাড়িটা পাঠিয়ে দেবেন হ্যাঁ